আমাদের গ্রামীণ সমাজে ধরনের না বিভিন্ন রোকে বিভিন্ন রূপের নাচ হয় যা ভরতনাট্যম বা কত্থক স্কুলে অনুষ্ঠানে আমরা নাচ করি বিভিন্ন লোক দেখতে আসে ওরা খুব আ আনন্দ পায় আমাদের এলাকায় কোনো পুজোতে কোনো অনুষ্ঠান বা শাদি বাড়িতে আমরা নাচ করি আমরাও দেখতে আমরাও নাচ করতে অনেক ভালোবাসি বিভিন্ন লোক দেখতেও আসে আমাদের নাচকে বা অন্য লোক আসে আমাদের এখানে ডা নাচ করতে বা অন্য কিছু অনুষ্ঠানে বা দুর্গা পূজাতে কালী পুজোতে বা কিছু অনুষ্ঠানে অন্য লোকরা দেখতে আসে ওরাও ভালোবাসে বা দেখতে আনন্দ পায় ওরা আর